আমি ছোটোবেলা থেকে মাছ ধরা শিখেছি বাড়ির সদস্যদের কাছ থেকে ফ্যামিলির সদস্যদের কাছ থেকে এক নম্বর হচ্ছে কাঁটা দিয়ে বা বংশী দিয়ে মাছ ধরা কাঁটার পেছনে সুতো বেঁধে বাশের যে কঞ্চি সেই কঞ্চির গায়ে লম্বা করে সুতোটাকে বেঁধে কাঁটার গায়ে খাওয়ার দিয়ে জলে ফেলে মাছ ধরতে শিখেছি এবং বাড়িতে বাবা মায়ের কাছে যে সমস্ত গ্রামের দিকে যে জাল থাকে যেটাকে খ্যাওলা জাল বলে সেই খ্যাওলা জালটাকে দিয়েও মাছ ধরার কৌশলটা আসে আর সবচেয়ে গ্রামগঞ্জের দিকে আরেকটা নীতি আছে যেটা মাছ ধরার কৌশল সেটা হচ্ছে নাইলন সুতো যে সুতো দিয়ে লম্বা ফাঁসের জাল তৈরি করা হয় এই জালটাকে মাঠে ফেলে দিয়ে মাছ পাকড়ানো যায় বা মাছ ধরার কৌশলটা এটা আছে